হ্যালো কে বলছেন হ্যাঁ আমি মুর্শিদা শপ থেকে বলছি হ্যাঁ কী বলবেন বলুন হ্যাঁ কীরকম জুতো কীরকম ধরনের অশোকা আছে আবার প্যারাগন সোলে আছে কীরকম লাগবে বলুন অশোকা স্যান্ডেল এখন মার্কেটে খুব ভালো চলছে অশোকা এখন দু থেকে আড়াইশো টাকা এরকম লাগবে প্যারাগন ওরকম ওইরকম দু দুটো দুশো দেড়শো এরকম হবে স্যান্ডেলের কথা বলছেন তো ও তাহলে ঘেরা জুতোগুলো ও ঘেরা জুতোগুলো তাহলে ওরকম দুশো টাকা লাগবে স্যান্ডেলগুলো হলে দেড়শো টাকা প্যারাগন সোল ওগুলো তো একটু লাস্টিং বেশি দিন আছে ওই জন্য করে একটু একটু দাম কম বা বেশি বেশি লাগবে একটু স্যান্ডেলগুলো একটু দাম কম আর প্যারাগন সোলের যেহেতু তা ওই জন্য করে স্যান্ডেলের দাম কম আর ঘেরা জুতোগুলোর দাম একটু বেশি বুঝতে পেরেছেন না অন্যান্য দেখো দোকানে জিজ্ঞাসা করে দেখুন যে কীরকম দাম আমি তোমার কাছ থেকে যদি বেশি নিই তাহলে আর কী বলব দেখুন অন্যান্য দোকানে জিজ্ঞাসা করে দেখবেন কি না কি নেবেন আমাদের আমাদের কেনা আমাদের কেনা পড়ে যাচ্ছে ওরকম একশো পঁয়তাল্লিশ একশো চল্লিশ এরকম আমাদের পাঁচ দশ টাকা লাভ হচ্ছে তা আমরা কী দেবো বলুন ওখানটায় আমরা কি লাভ ছাড়া আপনাদেরকে বিক্রি করব তা ঘেরা জুতো তুমি একশো আশি টাকা দিন না না এছাড়া আমি দিতে পারব না আচ্ছা ঠিক আছে হুম দেখছি আমি মালিকের সঙ্গে কথা বলে আমি এই একটু ভেবেচিন্তে আমি দেখছি ঠিক আছে